আমার কাছে শ্রেষ্ঠ রান্না হিসেবে আমি বানিয়েছিলাম পায়েস গোবিন্দভোগ চাল দুধ দিয়ে বানিয়েছিলাম এটাই আমার কাছে শ্রেষ্ঠ রান্না আর এর অভিজ্ঞতা হচ্ছে আমি একদম প্রথম যখন বানিয়েছিলাম চাল অনেকটা বেশি দিয়েছিলাম এবং সেটা আগে জল দিয়ে চালটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে দুধ চিনি একসাথে দিয়েছিলাম তো এটা জানতাম না যে দুধ এবং চিনি একসাথে দিলে দুধটা অনেকটা গাঢ়ত্ব কমে যায় এবং ফুটতে সময় লাগে আর চালটা যেহেতু আমি জল দিয়ে সেদ্ধ করে ফেলেছিলাম তো পায়েসটা ভালো হয় নি দ্বিতীয় বার যখন আমি পায়েস বানিয়েছিলাম বড়োদের থেকে আমি অভিজ্ঞতা মানে ওনাদের অভিজ্ঞতা শুনেছিলাম দুধের সঙ্গেই চালটা ধুয়ে দিলে স্বাদটা ভীষণ ভালো হয় এবং ঘনত্বটা খুব ভালো থাকে চিনিটা চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিলে ভালো হয় তো সেটাই হচ্ছে আমি জানলাম এবং শিখলাম তারপরে দ্বিতীয়বার বড়োদের অভিজ্ঞতা নিয়ে যেভাবে পায়েসটা বানিয়েছিলাম সত্যি খুব অসাধারণ হয়েছিলো